হ্যাঁ আমি এরকমই একটি গল্প পড়েছি যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজর্ষি উপন্যাস রাজর্ষি উপন্যাসের যে ছেলেটি বাচ্চা সে সে দেখেছে যে একটা পুজোতে কি হচ্ছে মানে পশুগলির মতো প্রথা বা নরবলি দেওয়া হয় সেখানে নরবলি দেওয়ার মতো প্রথাকে সে বাচ্চাটি মেনে নিতে পারে নি সে কি করেছে গভীর ঘুমের মধ্যেও মানে দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছে যে একটা মানুষকে যেখানে বলি বা একটা পশুকে নিরীহভাবে অত্যাচার করা হচ্ছে কখনোই কোনো ঈশ্বর বা দেবী কোনো দিনই চাননি কোনো মানে পশু বা প্রাণীর রক্ত কখনই তার কাম্য নেয় তিনি যান ঈশ্বর বা ঈশ্বরের আরাধনা আমরা কখন করি যখন ঈশ্বরকে সংসারের শান্তি বিরাজের জন্য আমি এই বইটিতে পড়ে এই যে বাচ্চা ছেলেটির যে তীব্র প্রতিবাদ সেটিই আমার পরিবারের সাথে কিন্তু আমি আলোচনা করেছি যে এই ধরনের বলি প্রথা কখনই কাম্য নয় কারণ ঈশ্বরের কাছে আমরা ঈশ্বরকে আহ্বান করি কখন নিজের মনের শান্তির জন্য মনের শান্তির জন্য আত্মার শান্তির জন্য যেখানে আত্ম সম্পূর্ণ পরিতৃপ্ত হচ্ছে না সেখানে আমি কীভাবে আমি একটা বলিকে চালু করে রাখতে পারি কিন্তু এই জন্যে বলছি যে আমরা মনের শান্তির জন্যে যখন ঈশ্বরকে ডাকি সেখানে কখনই বলির মতো প্রথা রাখা উচিত নয় এগুলোই আমি আমার পরিবারের সাথে আলোর জন্যনা করেছি গল্পটি পড়ে